হ্যালো কে বলছেন

আপনি কে ও বলুন স্যার

তো কী করবো স্যার বাড়িতে তো ঠিকঠাকই করে কই আমি তো জানি না

ও বাড়িতে ও বাড়িতে আসলে আসকে ওকে মাইর দিবো কী করে স্যার না স্যার আমি আসবো সার একটু মানিয়ে নেন জানেনই তো আমার মেয়েটা খুব জেদি